আমি ব্যক্তিগত ভাবে কোনো ভিডিও দেখতে খুব একটা সক্ষম নই এবং আমি সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে সক্রিয়ও নই তবে অনেক অনেক মানুষ তাদের প্রতিভা ও অনুশীলনী প্রকাশের জন্য নাচের বিভিন্ন ভিডিও তৈরি করে তবে আমি এখন আমার নাচের ভিডিও তৈরি করার সুযোগ পাইনি সমাজ মাধ্যমের জনপ্রিয় নাচের ভিডিওগুলো অনেক রকমের কাজ আছে বিনোদন এবং অনুপ্রেরণা উৎস হয়ে থাকে আমাদের দেশের অনেক বিখ্যাত বিখ্যাত নৃত্যশিল্পী রয়েছে এদের মধ্যে আমার প্রিয় নৃত্য শিল্পীরা রুক্মিণী দেবী মল্লিকা সারাভাই শোভনা নারায়ণ এবং ইলা দত্ত